আমাদের ভারতের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং দেশের অন্যান্য অনেক জায়গাতে অন্যান্য অনেক রকম ভাষা আছে কিন্তু আঞ্চলিক ভাষার দিক থেকে যেখানে যে রাজ্য তার অনেকটাই মনে হয় যে এ রাজ্যে এ ভাষা আছে এ রাজ্যে এ ভাষা আছে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক বাংলা ভাষাটা বেশি বা গুজরাটে গুজরাটি ভাষা যার অনেক হিন্দি ভাষা বেশি প্রচলিত বিহারে বিহারি বা ভোজপুরি ভাষাটা অনেকটা প্রচলিত আছে কিন্তু যেখানেই বসবাস করে মানুষ ছোটোর থেকে সে ভাষাটা সে শিখে বা সেটা নিয়ে বেশি কথা বলতে পছন্দ করে বা সেটা বেশি মনে হয় যে ঠিক আর ওটা বেশি প্রচলিত থাকে আর দেশের ভাষাগত বৈচিত্র্য নিয়ে যদি বলতে যাই তাহলে হচ্ছে যে আমরা প্রতিটা গ্রামের দিক থেকে বা প্রতিটা জায়গাতে প্রতিটা অঞ্চলে একটা একটা আঞ্চলিক ভাষা দেখা যায় সেগুলোতে অঞ্চল ভিত্তিক কাজ হয় আর সেটাতে তার কথা কথাও বলে যেমন সাঁওতালি আছে মুন্ডারি আছে গুজরাটি আছে বা বিহারি আছে সবাই তাদের নিজের মতো করে এক একটা ভাষা বলে আমরা যেমন পুরুলিয়াতে বস পুরুলিয়ার মতন করে কী কোচ্চো এইভাবে একটা অন্যরকম করে ভাষাটা হয় যেহেতু বাং ইয়ে বাঁকুড়া জায়গা বাঁকুড়ার অন্যরকম টানটা মেদিনীপুর গেলে মেদিনীপুর টানটা একটু আলাদারকম হবে কলকাতা যিনি কলকাতার ভাষার টান আঞ্চলিকভাষা হচ্ছে যেখানে অঞ্চলভিত্তিক ভাষাটা গড়ে উঠেছে সেটাকে আমরা অঞ্চলিভাষা বলে মনে করি এটি